আমার বাড়ির সামনে কালীঘাট মন্দির দক্ষিণেশ্বর মন্দির ভূতনাথ মন্দির পৈলান মন্দির এরকম অনেক বড় বড় মন্দির আছে আবার সৈকত হিসেবে বকখালি দীঘা এইসব আকর্ষণীয় জায়গাও আছে তো আমার বাড়িতে কোনও অতিথি এলে তাদেরকে এইসব জায়গাতেই ঘুরিয়ে আনতে চাই আর বেশিরভাগ নিয়ে আসতে চায় নিয়ে যেতে চায় আমাকে স সল্ট লেকে ইকো পার্কে পার্ক স্ট্রিটের জাদুঘরে তারপর নন্দনে ঘুরতে নিয়ে যেতে চায়

কালীঘাটে নতুনভাবে প্রতিষ্ঠা হচ্ছে নতুনভাবে মন্দির গড়া হচ্ছে এবারে ওই জায়গাটাও ঘুরিয়ে নিয়ে আসতে চায়

জাদুঘর অনেক পুরনো সেখান থেকেও ঘুরিয়ে নিয়ে আসতে চায় দক্ষিণেশ্বর মন্দির ঘুরিয়ে বেলুড়মঠ থেকে ঘুরিয়ে নিয়ে আসবো তারপর আরও কলকাতায় অনেক আকর্ষণীয় জিনিস আছে